আমাদের প্রতিটি মানুষেরই কিছু না কিছু ইতিহাস রয়েছে শুধু আমার একার নয় প্রতিটি মানুষ যারা ছোট থেকে বড় হয়েছে তাদের প্রতিটি মানুষেরই কিছু না কিছু অতীত রয়েছে সেই অতীতটাকেই আমরা ইতিহাস বলে জানি আর এই ইতিহাসগুলোই যখন আমরা একে অপরের কাছ থেকে শুনি তখন আমাদের মনে বিশালভাবে প্রকাশ ফেলে যেমন কোনও মানুষের কোনও ইতিহাস আমাদের কাছে খুব মনে লেগেছে সেই ইতিহাসের সেই কাহিনী যখন আমরা শুনি সেই ইতিহাসের কাহিনীটি আমাদের মনের মধ্যে খুব বিশেষভাবে প্রভাব ফেলেছে আর সেই ইতিহাসগুলো আমরা ছোটবেলা থেকেই যখন বড় হওয়া পর্যন্ত শুনে থাকি তখন সেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে চলতে থাকে আর আমরা এই ইতিহাস কাহিনীটি আরও অনেক লোকজনের কাছে বলতে থাকি বা এরকম কোনও কাহিনী যখন আমরা দেখি যে অন্য কারোর মধ্যে ঘটেছে তখন আমরা সেই পুরোনো কাহিনী আমাদের মনে পড়ে যায় তখন আমরা সেই পুরোনো কাহিনীগুলি আবার তাদের সামনে তুলে ধরি তখন তাদেরও ভালো লাগে এইসব ঐতিহাসিক গল্প শুনতে আবার অনেকের সাহসের গল্প কিছু রয়েছে যেই সাহসের গল্পগুলো যখন আমরা বলতে শুরু করি তখন সেই ইতিহাসের সেই অতীতের সেই পুরোনো গল্পগুলো মনে পড়ে যায় তখন সেই অতীতের পুরোনো গল্পগুলোও আমরা বলতে থাকি যাতে ওই পুরোনো গল্পগুলো আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে